সুন্দরবন সুন্দরবন আমি গিয়েছিলাম অনেক বন্ধুবান্ধব মিলে গিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে বোটে করে গিয়েছিলাম বোটে করে গিয়ে তোমারও টাওয়ারে উঠেছিলাম টাওয়ারে উঠে অনেক কিছু দেখেছিলাম সুন আর সুন্দরবন বলতে সুন্দরী গাছ এই সুন্দর জঙ্গল ঘন জঙ্গল ঘন জঙ্গলের খোলে গিয়ে ফরেস্টের অফিস আছে সেখানেও গিয়েছিলাম গিয়ে সেখানে বন্ধুবান্ধব সবাই গিয়ে সেখানে দেখলাম হরিণ ছিল দুপুরে জল খাচ্ছিল আমার একটু সামনে গিয়ে বনের খোলে গিয়ে ঘুরলাম ঘোরার পরে সেখানেও ভালো লাগলো বনে অনেক কিছু আছে গেউ গাছ শালগাছ মনে করলাম যে শাল গাছের ভিতর দিয়ে বাঘ বেরোবে কিন্তু আমরা দেখতে পাই নি কিন্তু একটু সামনে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ফরেস্টের অফিস সেখানেও গেলাম গিয়ে দেখলাম যাওয়ার পথে দেখলাম যে অনেকে মাছ ধরছে কত ফাইন লাগছে তারা মাছ ধরছে বোটে করে তারপরে সেখানে ঘন জঙ্গল হেবি সুন্দর জঙ্গল জঙ্গলে গিয়ে সেখানে অফিসে গিয়ে যেতে দেখলাম বুনো শুয়োর বুনো শুয়োর বুনো শুয়োরটা দেখতে ভালো গাট্টা গোট্টা ভাব

মধ্যে বুনো ওখানে গিয়ে বুনো মুরগি দেখলাম বনের যেটা মুরগি বুনো হাঁস তারপরে বনের কী বলে ওটা আবার কুমির দেখলাম কুমির দেখলাম কুমির দেখার পরে ব্যাপক ওরকমের জল একটা জলের মধ্যে সেখানে ফরেস্টের অফিসেই খাবার দেয় দুপুরবেলা খাাবার দেয় সেখানে আসে দেখা যায় কিন্তু সেক্ষেত্রে ফার্স্টে অফিসে গিয়ে দেখলাম অনেক বন্ধুরা গিয়েছিলাম মজা করেছিলাম মজা পেয়েছিলাম মজা করলাম বা সেখানে গিয়ে অনেক অনেক লোক ছিলো সেখানে সবাই দেখলাম সেখানে খেলাম দুপুরবেলা থাকলাম থেকে বনের মধ্যে থেকে আসার পরে বনের মধ্যে গিয়ে আমরা শুধু চলে আসলাম টাইম শেষ চলে আসলাম সেখান থেকে বোটে করে আসতে আসতে আসতে আসতে সুন্দর পরিবেশে আসলাম সজনেখালি গিয়েছিলাম বনে সেখানেও ভালো পরিবেশ ভালো সুন্দরবন সুন্দর জায়গা সুন্দর জায়গা দেখার মতো পরিষেবা

ঘোরাটাই মজাটাই আলাদা এই মজাটা আলাদা তোমার হচ্ছে আমার সুন্দরবন শমশেরনগর সুন্দরবন শেখানেও ভালো জায়গা গিয়েছিলাম মোটামুটি তিনটে ফরেস্টের অফিসেই গিয়েছিলাম গিয়ে মোটামুটি এই বনের সুন্দর জায়গা তাই হয় আমি সেখানে গিয়ে সব কিছু করেছিল